দশ হাজার পাঁচশো দুই কুড়ি হাজার তিনশো কুড়ি পঞ্চাশ হাজার চারশো বাষট্টি চল্লিশ হাজার আটশো ছেষট্টি বাষট্টি হাজার নশো ছাপ্পান্ন